সাম্প্রতিক বছরগুলিতে পর্যটনক্ষেত্রে পুরুলিয়া অনেকটা উন্নত লাভ করেছে এখন দূরদূরান্ত থেকে নানা রকম পর্যটকরা পুরুলিয়ার পর্যটনশিল্পকে দেখতে আসছে যেখানে বলাবাহুল্য পুরুলিয়ার অযোধ্যা তাদের মধ্যে অন্যতম এবং পুরুলিয়ায় এইরকম নানা রকম প্রকল্প চলছে যেখানে পর্যটনক্ষেত্রকে আরও উন্নত থেকে উন্নতর করা যায় এবং এই প্রকল্প এবং পর্যটনক্ষেত্র পুরুলিয়ার মানুষদের উপর নানা রকম প্রভাব ফেলেছে যেখানে পুরুলিয়ার মানুষরা নিজেদের আর্থিক উপার্জন নিজেদের জীবিকা নির্বাহ করছে এখানে মানুষরা টোটো থেকে শুরু করে বিভিন্ন রকম দোকান থেকে শুরু করে সমস্ত রকম দিক থেকে নিজেদের জীবিকা নির্বাহ করছে পুরুলিয়ার পর্যটনক্ষেত্র এখন অনেকটা উন্নয়নশীল যেখানে মানুষরা এখানে এসে থাকার সুবিধা খাওয়ার সুবিধা এবং পুরুলিয়ার মানুষরা মানুষজনকে প্রচন্ড উপকার করে থাকে এইসকল পর্যটনক্ষেত্র দেখার জন্য পুরুলিয়ার মানুষরা পর্যটনক্ষেত্রে বিভিন্ন রকম শিল্প তৈরি করেছে পুরুলিয়ার মানুষদের কাছে প্রধান জীবিকার একটা লক্ষ্যই হল পর্যটনক্ষেত্র যে পর্যটনক্ষেত্রে মানুষরা পুরুলিয়ার মানুষরা বাইরের মানুষদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে